দেখুন স্কেচ করতে গেলে ধরুন প্রথমে পেন্সিলে করতে হয় হ্যাঁ এবং পেন্সিলে করার পর যদি একে শেড বলি উপরে দেওয়ার জন্য সেটাতে পেন্সিলেও করা যায় কিন্তু আবার সময়ের সাথে সাথে যেমন চারকোল দুটোর মধ্যে আলাদা কাজ হয় এবং চারকোলের কাজ করলে তার উপরে একটা মোমের আস্তরনটা কী বলে ওটা স্পিরিট পাওয়া যায় সেটা দিয়ে স্পিরিটে মেরে দিলে কী চারকোলে কাজও নষ্ট হয় না এবং চারকোলের কাজ উপর দিয়ে দেখতে সুন্দর লাগে সেই জন্যে চারকোলে কাজের একটু বেশি ভালোবাসি এবং পেন্সিলের কাজও খারাপ নয় পেন্সিলের কাজে নর্মালি পেন্সিলের কাজই ভালো হয় বেশি হ্যাঁ মানে বেশিরভাগ করে আর কি মানুষ সেটা এবার চারকোল সবসময় সবাই ইউজ করে না কিন্তু যেহেতু স্কেচ করতে গেলে পারফেক্টলি স্কেচ করতে গেলে মানে ভালোভাবে স্কেচ যারা ব্যবহার করে তাদের জন্যে তারা চারকোলই বেশি ব্যবহার করে মানে স্কেচ যখন শুধু করে তারা ওন পেন্সিলের চেয়ে চারকোলটাই বেশি ব্যবহার করে